হ্যালো হ্যালো মিতাদি আপনার কি আমি বিজলী সাহা বলছি হুম আপনার কি দর্জির দোকান আছে হ্যাঁ দর্জির দোকানে কি কি পাওয়া যায় মানে ছেঁড়া কাটার সেলাই হয় এরকম কি ফলস পাড় পাওয়া যায়

হুম হুম আমার একটা শাড়িতে ফলস পাড় লাগানো হবে আর কি না না আমি পাড় আলাদা কেনা হয়নি আমি সেটাই জানছি যে আপনার দোকানে পাওয়া যাবে কিনা

হুম কেমন রেট লাগবে হুম হ্যাঁ আর ফলস বসাবো আর ছেলের জামা প্যান্ট আছে এগুলো একটু সেলাই করাবো আর কি পুরোনো হ্যাঁ

সবসময় দোকান খোলা থাকে

ও তাহলে আমি ওই বিকেল চারটার দিক করে যাচ্ছি হ্যাঁ

হ্যাঁ সেলাই না বোতামও লাগিয়ে দিতে হবে আর একটু সেলাই আছে নীচগুলোর সেলাই খুলে গেছে সাইডগুলো সেগুলো সেলাই করে দেবেন সে ওখানে নিয়ে গেলেই হয়তো আপনি বুঝতে পেরে যাবেন হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম ও ঠিক আছে আমি তাহলে আসছি আর পাশপাশি যদি কেউ থাকে তাহলে তাদেরকেও আমি জানাতে পারব যে হ্যাঁ মিতাদির এরকম গোঁসাই বাজারে একটা দোকান আছে হ্যাঁ দোকান থেকে এরকম বিক্রি হয় বা ফলস পাড়ও বসানো হয় এই সম্বন্ধে আমি বলতেও পারব হ্যাঁ

হুম

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে